হ্যালো হ্যালো এটা কি সোনাক্ষী পাণ্ডে

আপনি আপনার আমাদের কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন তো আপনার ইন্টারভিউ চলছে তো ওটার ব্যাপারেই কথা কথোপকথন চলছে আপনি তা আপনার দক্ষতা সম্বন্ধে বলুন আচ্ছা আপনার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে আগে জবের ব্যাপারে ও আচ্ছা আপনি কোনো কোনো রিজন দিন যে আমাদের কোম্পানিতে আপনাকে হায়ার করা হবে কেন আচ্ছা আপনি জানেন যে আমাদের কোম্পানিতে আরও আরও লোকজন আছে তো ওদের সাথে কীভাবে টিম কোলাবরেশনে আপনি কাজ করবেন আমাদের কোম্পানিতে অনেক জন লোক কাজ করেন তো সেখানে আপনি অ্যাজ এ নিউকামার ওখানে একসাথে অতজন লোকজনের সাথে কী করে কাজ করবেন মানে টিম কোলাবরেশনের ব্যাপারে ওকে আর আমাদের যেহেতু সেলসের কাজ তো সেলসের কাজে আপনি কেমন পারদর্শী মানে আমাদের যেহেতু টার্গেট থাকে তো ওই টার্গেট আপনি অ্যাচিভ করতে পারবেন ওকে আর আচ্ছা আপনাকে যদি কোনো টার্গেট যদি কোনো মান্থে টার্গেট দেওয়া হলো আর আপনি টার্গেট পূরণ করতে পারলেন না ওর কোনো যদি বাধা চলে এল তখন কী করবেন আচ্ছা থ্যাঙ্ক ইউ আপনার ভ্যালুয়েবল টাইমের জন্য আপনাকে সিলেক্ট করা হয় তো আপনাকে তাড়াতাড়ি শীঘ্রই ফোন করে জানানো হবে হুম